আমি বিসি রোড সিএমএস থেকে স্টেশন অবধি যাওয়ার জন্য একটি ক্যাব বুক করেছিলাম কিন্তু ড্রাইভার আমাকে মেসেজ করে বলেন বলে যে সে সেই জায়গায় পৌঁছে গেছে কিন্তু আমাকে সে দেখতে পাচ্ছে না তাই আমি কল করে জানতে চাই সে ঠিক কোথায় আছে